হ্যালো হ্যাঁ বলছি যে আমি স্বাস্থ্যভবন থেকে বলছি বলছি এখন তো মহিলাদের একটা নতুন একটা সমস্যা দেখা দিচ্ছে সেই সমস্যাটা যেটা হলো এই মানে ব্রেস্ট ক্যান্সার ঠিক আছে তো এরকম কি আপনাদের কারুর জানাশোনা কারোর কি এরকম হয়েছে হ্যাঁ ঠিক আছে তাও আপনার যদি হ্যাঁ আপনার যদি এরকম কিছু জানা থাকে তো আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা সেই সম্পর্কে একটু কোনো ব্যবস্থা নিতে পারব ঠিক আছে তো

হুঁ হ্যাঁ তাতে কি তাদের কোনো ভালো হয়েছে কিছু না মেডিসিন চলছে

আচ্ছা ঠিক আছে দেখাক যদি ওদের মেডিসিনে কাজ হয় তাহলে তো ভালো আর যদি কাজ না হয় তো আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা মানে তাদের একটা ভালো ব্যবস্থা নিতে পারব পরিষেবা দিতে পারব ভালো সেরকমভাবে আরো কেউ মানে আপনার জানাশোনা বা অজানাও যদি কারো কারো সম্পর্কে এরকম জানতে পারেন তো আমাদেরকে একটু জানাবেন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে রাখছি